হ্যাঁ আমাদের এই হ্যাঁ এখন বিরিয়ানির মশলাগুলো তৈরি করতে হবে খরিদ্দারের খুব চাপ বিরিয়ানির মশলা তৈরি করলে করতে হলে আমাদের কিছু মশলা কিনতে হবে মশলাগুলো ড ওই দারচিনি গরম মশলা এলাচ মরিচ তার তেজপাতা তার লবঙ্গ এইগুলো কিনতে হবে এবং এগুলো মড়াই করতে হবে মড়াই করে গুঁড়ো করতেে হবে গুঁড়ো করে গুঁড়ো করেিয়ে প্যাকিং করতে হবে প্যাঁ এগুলো তো লাগবে খরিদ্দারে ভীষণ চাপ হ্যাঁ হুম ইংরাজিতে বলো না হ্যাঁ ঠিক আছে রাখছি